আমরা কূপ বলতে এখানে কুয়ো ব্যবহার করি না নলকূপ ব্যবহার করি বাড়িতে নলকূপের সাহায্যে জল তুলি পাইপ মাটির তলাতে সরু পাইপ লাগিয়ে একটা হাতলের সাহায্যে চাপ দিয়ে জলটাকে আমরা তুলি সেই জল বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করি কিন্তু আরেকটি পদ্ধতিতে আমরা জল তুলতে পারি মাটির তলা থেকে সেটা বৈদ্যুতিক মোটর লাগিয়ে বৈদ্যুতিক মোটর লাগিয়ে যেভাবে জল তুলব সেটি হচ্ছে সরু পাইপ মাটির তলাতে লাগিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে জলটি রিসার্ভেশনের আগে আমরা রিজার্ভ করে নেব তারপর বিভিন্ন জায়গা বাড়ির যে কোনো কাজে ব্যবহার করব যেমন রান্নাঘর বাথরুম তারপরে হচ্ছে বেসিন এইসব জায়গায় যখন জল আমরা ব্যবহার করব নলকূপটা চালিয়ে আমরা বিভিন্ন জায়গায় জল ব্যবহার করব